আমি ছোটবেলায় বইয়ে পড়েছি ময়ূরের গল্প ময়ূরের ছবিও দেখেছি খুবই ভালো লাগে ময়ূর আবার খুব ছোটবেলায় আমি চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম ময়ূর দেখেছিলাম খুবই ভালো লাগল ময়ূরের ছবিও তুলেছিলাম আবার যখন একটু বড় হয়েছিলাম আবার চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম তখনও ময়ূর দেখেছিলাম ময়ূরের বাচ্চাও দেখেছিলাম আবার এক তখন আমার বয়স হবে যখন আমার বয়স কুড়ি তেইশ এরকম তখন আমি ট্রেনে করে এক জায়গায় ঘুরতে আসছিলাম ট্রেনের পাশে একটা জং এক কলকাতার দিকেই ঘুরতে আসছিলাম জঙ্গল ছিল জঙ্গলটা জঙ্গলটা খুবই ভয়ানক জঙ্গল ময়ুরও দেখেছি খুবই ভালো লাগত ময়ূর ভেবেছিলাম যে ওই জায়গাটায় ঘুরতেই যাব আবার তখন ব তখন ছোটবেলায় গিয়েছিলাম এখন একটু বড় হয়েছি ঘুরতে যাব ভেবেছি তার পরেও কি আবার ময়ূরও খুব ভালো লাগে পাখি আমাদের জাতীয় পাখি তো ময়ূর খুবই ভালো লাগে অনেক রকমের পাখি আছে ভালো লাগে যেমন টিয়া পাখি শালিক পাখি কোকিল সব আমার সবথেকে প্রিয় পাখি হচ্ছে ময়ূর আর কোকিল আর কি সব আমার বাড়িতেও টিয়া পাখি আছে কিন্তু টিয়া পাখি অতটা ভালো লাগে না আমার মাকে বলছিলাম যে একটা ময়ূর কিনব আমরা বাড়িতে পুষব